আমার রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন বাস অথবা ট্রেন খুবই ভালো লোকেরা এই প্রো পরিবহন দিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করেন এটা অতটাও পরিষ্কার নাও হতে পারে কিন্তু এটা খুবই নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের মধ্যেই থাকে খুব একটা বেশি টাকা দিয়ে যেতে হয় না ট্রেনে গেলে আমরা খুবই অল্প টাকায় অনেকটা দূরের রাস্তাও যেতে পারি এবং যেটা রয়েছে সরকারি বাস সেটাতেও আমরা অল্প টাকার মাধ্যমে অনেকটা রাস্তা অতিক্রম করতে পারি এবং এই ব্যবস্থার মধ্যে আরও কিছু উন্নত করা উচিত যেরকম অনেক জায়গা রয়েছে সেখানে এখনও পর্যন্ত কোনও রেললাইন নেই বা সেখানে সময়ের মতো কিছু ট্রেন যায় রেললাইন থাকলে তাছাড়া সারাদিন হয়তো ট্রেন ঠিকঠাক মতো পাওয়া যায় না তো সেক্ষেত্রে সেই যেই সব জায়গায় রেললাইন নেই সেখানে রেললাইন বানানো এবং যে সব জায়গার রেললাইন আছে খুব কম ট্রেন যায় সেই জায়গায় নতুন আরও কিছু ট্রেন দেওয়া এবং অনেক জায়গা রয়েছে অনেক গ্রাম রয়েছে যেখানে ঠিকঠাক মতো রাস্তা নেই যার কারণে সরকারি গাড়ি আজ পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছোতে পারে না তো সেই সব গ্রামগুলোতে ভালোভাবে রাস্তা করে দেওয়া এবং সেখানে সরকার থেকে কিছু বাস দেওয়া যদি সেই গ্রামের মানুষরাও সবাই সেই সরকারি বাসের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারে